আজ থেকে কয়েকশো বছর পরে মানুষ ইতিহাস এখন যেভাবে পড়া হচ্ছে এইভাবে আশা করি আর পড়বে না যুগ যেরম এগোচ্ছে সমাজ যেরম পাল্টাচ্ছে সবথেকে কিছুই ডিজিটাল হয়ে যাচ্ছে আজকের যুগে আজকের যুগে মানুষ পকেটে করে আর টাকা নিয়ে যাচ্ছে না মোবাইল নিয়ে গেলেই সব জায়গায় পেমেন্ট করে দিতে পারছে ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্ট থেকে কিন্তু এই আগে তো এইগুলো ছিলো না অথবা এইগুলো আমরা পড়তে পারি হয় অতএব কয়েকশো বছর পরে যে ইতিহাস হবে সমস্তটাই ডিজিটাল ইতিহাস হবে ডিজিটালভাবে বুঝিয়ে দেবে মানুষকে যে কীভাবে আগে কি ছিলো না ছিলো মানুষের সম্পূর্ণ ইতিহাস বড় বড় স্কুল এবং কলেজে বড় বড় প্রোজেক্টার বা বড় বড় এল সি ডি স্ক্রিন লাগিয়ে তাদেরকে বোঝানো হবে যে ইতিহাস আগে কিরম ছিলো এবং ইতিহাসে তো অনেক মি অনেক কিছুই নতুন কিছু জুড়ে যাবে কারণ এখন আগে যে ইতিহাসে আমরা দেখেছি বা পড়েছি শুনেছি যে যুদ্ধ যুদ্ধ সামগ্রী সমস্ত কিছু এখন সেই সমস্ত যুদ্ধ সামগ্রী সব কিছুই চেঞ্জ হয়ে গিয়েছে আগে লোক হাতে যুদ্ধ করতো তরোয়াল দিয়ে ইতিহাসের বইয়ে আমরা পড়েছি কিন্তু এখন সেই তরোয়াল কোথায় হারিয়ে গেছে এখন শুধু বন্দুক হাতে বোমা হাতে এবং বড় বড় আরও অনেক কিছু অস্ত্র শস্ত্র সামগ্রী নিয়ে আগ্নেয়াস্ত্র নিয়ে সবাই যুদ্ধ হচ্ছে তাহলে ইতিহাসে আমরা যে যুদ্ধের গল্প আগে পড়েছি সেই যুদ্ধের গল্প সেমন যুদ্ধ থাক সেগুলো তো ইতিহাসে আছে থাকবেই আরও কয়েকশো বছর পরে এই আজকের দিনের ইতিহাসগুলো ছাপা হবে আর আশা করছি যে এই জিনিসটা যখন স্কুল এবং কলেজে পড়ানো হবে খুব ভালো করে ভিডিওগ্রাফি করে বা অ্যানিমেশান করে ভালো খুব সুন্দর করে ছাত্রছাত্রীদের বা মানুষকে যেখানে বোঝানো হবে সেখানে খুব ভালো করে বোঝানো হবে যে এক পুরুষ একশো বছরের আগের ইতিহাস কী ছিলো এবং একশো বছর পরে ইতিহাস কীভাবে তখন ইতিহাসটা পড়ানো হচ্ছে এটাই মানুষকে খুব ভালো করে বোঝানোই হবে আমি চাইছি যে মনে আমার মনে হচ্ছে যে ইতিহাসটি একশো বছর পরে পড়ানো এখনের থেকে অনেক অনেক গুণ সহজ হয়ে যেতে পারে এবং অনেক গুণ ভালো মানুষের ফল দিতে পারে